শিক্ষকদের ইস্কুলে পড়াশোনার জন্য প্রথমত দরকার একটি ভালো ইস্কুল সেখানে যেন ঠিকঠাক একটি রুম থাকে রুমের ভিতরে চিয়ার টেবিল বেঞ্চ ব্লাকবোর্ড চক এএমন ভালো শিক্ষক শিক্ষিকা যেন সেখানে এগুলিই দর এই জিনিসগুলিই দরকার এবং ইস্কুলে নেই এমন কিছু জিনিস যেন এই ভা ছেলেদের ভালো পড়াশোনা করার জন্য একটি পার্ক দরকার একটি খেলার মাঠ দরকার এবং মিড ডে মিলের ব্যবস্তা যেন ভালো হয় তাপর বাথরুম টাথরুম এগুলো যেন ভালো হয় তাপর সরকার থেকেও পাচ্ছে বই খাতা কলম এমনকিস যাতায়াতের জন্য সাইকেল এ সরকার থেকে এসব কিছুই এখন পাওয়া যাচ্ছে সুবিধা